হ্যালো আপনি দেক্তি স্ন্যাক্স থেকে কথা বলছেন তো আমার আজকে অর্ডার দেওয়া ছিলো আপনাদের ওখানেই যেমন দুটো বিরিয়ানি একটা চিকেন কষা দুটো চিকেন কাটলে কাটলেট তো তার মধ্যে দিয়ে আমি কিন্তু চিকেন কষাটা পাইনি